পশ্চিম মেদিনীপুর জেলায় জাতিগত ভাষা গোষ্ঠীগুলো আমরা একসঙ্গে মিলে মিশে থাকি এবং আমাদের বাসস্থান এক এবং আমরা যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর জাতিগত উপজাতি ভাষা সংস্কৃতি আমাদের খুবই সুন্দর আমরা এক এক এলাকার মধ্যে বসবাস করি এবং উপজাতি গোষ্ঠী সম্পর্কে কোনো আমাদের নেই আমরা আমাদের কোনো দুর্গো পুজো হিন্দুদের দুর্গো পুজো হলে আমরা আদিবাসী এবং মুসলমানদেরকে আমন্ত্রণ জানাই তারা আসে তাদের কোনো কিছু হলে তারা আমাদেরকে আমন্ত্রণ জানাই আমরা তাদের বাড়িতে যায় এবং আদিবাসীদের টুসু পুজো এতে আমরাও যায় তা আমাদের কোনো অনুষ্ঠান আমন হলে তাদেরকে আমরা আমন্ত্রণ করি তারা তাদের কোনো বিয়ে বাড়ি কিংবা ইয়ে হলে আমরা তদের আমন্ত্রণ জানাই আমরা জেলায় এবং এর আশেপাশে কোনো কিছু ভাষা পরিবর্তন হয় না আমাদের কোনো ভাষা পরিবর্তন হলে আদিবাসীরা সাঁওতালি কথা বলে হিন্দুরা বাংলা ভাষায় কথা বলে